আমি ভগবানের জন্য সব জায়গায় যেতে পছন্দ করি যেমন সমুদ্র পর্বত ঐতিহাসিক স্থান মন্দির ধর্মীয় স্থান আত্মীয় স্থান সবথেকে আমি বেশি যেতে পছন্দ করি সেইটি হচ্ছে সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের মজাটাই আলাদা সেই সমুদ্রের ঢেউ আশেপাশের লোকের কিচির মিচির আওয়াজ সেই সমুদ্রের ধারে ঘোড়া সেই ঘোড়ার পিঠে চাপা সেই শঙ্করপুর সেই শঙ্করপুরের শঙ্কর মাছ এবং অন্যান্য অনেক রকম সামুদ্রিক মাছ আর লাল কাঁকড়া সেই বালির উপরে এসে হেঁটে চলে যাওয়া এই জোয়ার ভাটা জোয়ার আসার সময় খুব ভালো লাগে জোয়ার যখন ভাটা আসে তখনও খুব ভালো লাগে আর সমুদ্রের যে ঢেউ ঢেউয়ে চান করতেও বিরাট ভালো লাগে এই জন্য আমার সমুদ্রর সৈকতটা সবথেকে ভালোবাসি এবং বাকি সব পর্বত ঐতিহাসিক স্থান মন্দির ধর্মীয় স্থান আত্মীয় স্থান এইগুলোতে তো যেতে ভালোবাসি কিন্তু সবথেকে বেশি ভালো লাগে সমুদ্র সৈকত